আমাদের পুরুলিয়া জেলার কিছু উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণের মধ্যে প্রধান হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যা বারবারই দর্শনাথীদের কাছে একটি আকর্ষণের বিষয় হয়ে দাড়ায় আমাদের এই অযোধ্যা পাহাড়ে রয়েছে আপার ড্যাম লোয়ার ড্যাম বাদনি ফলস মার্বেল লেক ও ইত্যাদি এর মধ্যে প্রধান আকর্ষণ হল বামনি ফলস যা তার উচ্চতার জন্য জানা যায় এবং মার্বেল লেক যেখানে রয়েছে জলের জলের স্বচ্ছতা দেখার মতো এখানে রয়েছে আপার ড্যাম ও লোয়ার ড্যাম এই আপার ড্যাম লোয়ার ড্যামের সংমিশ্রণে তৈরি হয়েছে পুরুলিয়ার সবচেয়ে বড়ো জলবিদ্যুৎ কেন্দ্র যা জাপান সরকারের সহযোগিতায় পুরুলিয়াতে তৈরি করা হয়েছিল আমাদের এছাড়াও এখানে বিভিন্ন রকমের পশু পাখিদের দেখা যায় তার মধ্যে প্রধান হলো ময়ূর যা একটি বিরল পাখির মধ্যে পড়ে এবং আমাদের ভারতের জাতীয় পাখিরও তকমা পেয়েছে এই ময়ূর আমাদের এখানে রয়েছে ময়ূর পাহাড় ও পাখি পাহাড় ময়ূর পাহাড় তার ময়ূর পাখির ইয়ের জন্য জানা যায় এবং পাখি পাহাড় জানা যায় পাখি পাহাড়ের বিশিষ্টকারের আকারের জন্য